আমি স্কুল কলেজে আঁকা শিখেছি কারণ আমার ছোটোবেলা থেকে আঁকা ভাল লাগে আমি আঁকাকে ভালোবাসি আঁকার প্রতি একটা আকর্ষণ একটা টান আছে সেই জন্য আমার বাবা মা ছোটোবেলা থেকেই আমাকে আঁকা শিখিয়েছে আর আমি স্কুল কলেজে আঁকা শিখতাম সেই জন্য আমাদের কলেজে একটা আর্টস কোর্স চালু হয়েছে যাতে শিল্পীদের সাহায্য হয় যাতে শিল্পীরা কর্মজীবনে উন্নতি সাধন করে আর আমার কর্মজীবনের আকাঙ্ক্ষা হচ্ছে আমি আমি আমার আঁকা নিয়ে আরও উন্নতি করতে পারি আমি একজন আর্টস হতে চাই যাতে আমি অন্যান্য বাচ্চাদের নিজে নিজে থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা আমি তাদের মধ্যেও তাদের মধ্যে দিতে চাই কারণ তারাও একজন পরে ভবিষ্যতে একজন উন্নতি করতে পারে সেই জন্য আমি আমার আঁকাকে নিয়ে এগিয়ে যেতে চাই আমার আঁকা নিয়ে অনেক প্ল্যান আছে আমি জীবনে আঁকাকে নিয়ে অনেক কিছু ভাবতে পারছি অনেক কিছু জানতে চাই আর আমি আমার জীবনে অনেক উন্নতি করতে চাই এই আঁকা নিয়ে আমি আঁকাকে ভালোবাসি